আপনি কি গ্রাম অঞ্চলের স্থানীয় কৃষি শিল্পকে সমর্থন করেন হ্যাঁ আমি সমর্থন করি কারণ কৃষি শিল্প বলতে গেলে ধান ধান যে আমরা ক্ষেতে যে জমিতে যে ধান হয় সেই ধানগুলো সেই পাকলে পরে সেই প্রচুর শ্রমিকরা এই ধানগুলো কাটার থেকে ধরে আর এখন নানান রকমের মেশিন বেরিয়েছে সেই মেশিনের দ্বারা সেই ধানগুলোকে কেটে আবার সিদ্ধ শুকনা করে মিলে নিয়ে মিলে নিয়ে যাওয়া হয় সেই মিল সেই মিলগুলো সেই ধান ধান ধানকে কেন্দ্র করেই সেই মিলগুলো মানে চালু হয় সেই মিলও প্রচুর শ্রমিক কাজ করে একমাত্র সেই ধানকে কেন্দ্র করেই হ্যাঁ সব মানে মিলগুলো আমরা ব্যবসা করতে পারি